হ্যালো হ্যাঁ বাফেলো রেস্টুরেন্ট থেকে বলছেন আচ্ছা বলছি যে আমি এই কিছুক্ষণ আগে এই তিরিশ মিনিট আগে আপনাদের ওয়েবসাইটে আমি অর্ডার করেছি হচ্ছে একটা রুটি অর্ডার করেছিলাম আর দুটো নান আর এক প্লেট ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম তো আমি এখন চাইছি যে আমি দুটো নানের বদলে পাঁচটা নান আর একটা রুটির বদলে ওই তিনটে রুটি আমি অর্ডার করবো তো একটু প্রসেসটা বলবেন যে কী করে আমি আরও এক্সট্রা খাওয়ার অর্ডার করতে পারবো আচ্ছা আচ্ছা অনলাইনে বো করলেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাহলে একটু কেমন কী দাম পড়বে একটু বলুন হ্যাঁ হ্যাঁ ওই ফ্রাইড রাইস এক প্লেট যেটা আছে সেইটাই থাক একটা রুটির বদলে তিনটে রুটি আর দুটো নানের বদলে পাঁচটা নান হ্যাঁ একটু দামটা বলুন আচ্ছা ঠিক আছে একটু ফ্রেশ খাওয়ার দেবেন আর একটু ডিসকাউন্টের ব্যাপারটা একটু যদি বলতেন কেন ডিসকাউন্ট নেই আমরা তো রেগুলার কাস্টোমার আপনাদের আমরা তো মাঝে মধ্যেই অর্ডার করি তাহলে ডিসকাউন্ট কেন নেই আবার হাজার টাকার ওপরে বিল হয়ে যাবে না না ডিসকাউন্ট তো দিতেই হবে কারণ রেগুলার কাস্টোমারকে ডিসকাউন্ট দিতেই হবে আচ্ছা আচ্ছা হাজার টাকার ওপর ওই এইট পার্সেন্ট ডিসকাউন্ট তো ঠিক আছে তাই হবে আর খাওয়ারটা কতক্ষণের মধ্যে আসবে একটু বলবেন কারণ বাড়িতে একটু লোকজন চলে এসেছে তো তাই বলছিলাম আচ্ছা এক ঘন্টার মধ্যেই চলে আসবে ঠিক আছে ঠিক আছে তাহলে পাঠিয়ে দিন আমি অনলাইন পেমেন্ট করে দেবো যখনই আসবে আচ্ছা ঠিক আছে রাখলাম তবে